আমার কাছে নির্দিষ্ট পাখির নায়কের বা যে রোল মডেল রয়েছে আমি বলে মনে করি সেটা হলো চড়ুই পাখি বর্তমান দিনে চড়ুই পাখিদের প্রায় দেখতে পাওয়া যায় না বা বিলুপ্তর পথে বললেই চলে কিন্তু আমি আমার শৈশবকালে চড়ুই পাখি প্রচুর দেখেছি বা চড়ুই পাখি নিয়ে খেলাধুলা করেছিও বলতে পারি কেননা তৎকালীন দিনে চড়ুই পাখি ছিল খড়ের বা আমাদের খড়ের তৎকালীন আমাদের খড়ের বাড়ি ছিল তো খড়ের বাড়িতে চড়ুই পাখি বাসা করত শৈশবকালে আমি সেই কিছুদিন ছাড়া ছাড়া আমি দেখতাম তারা ডিম দিত বা তাদের বাচ্চা ফুটত আমরা সেটা প্রত্যক্ষ করতাম বা দর্শন করেছি বা খেলাধুলা করেছি সেই পাখি নিয়ে বা আমার বাড়িতে বসবাস করত আমার খুব ভালো লাগত কিন্তু সেই সব দিন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গিয়েছে খড়ের বাড়ি প্রায় আমার কেন বর্তমানে গ্রাম বাংলায়ও খুব নেই বললেই চলে এছাড়া বিভিন্ন রকমের তৎকালীনের রাসায়নিক সার প্রয়োগ বা কীটনাশক কৃষি ক্ষেত্রে প্রয়োগ কম ছিল যার জন্য জীব বৈচিত্র্য যথেষ্ট ভালো ছিল যার জন্য সেই সমস্ত চড়ুই পাখির বসবাস আরে লক্ষ করতে পারা যেত কিন্তু বর্তমানে সেই সমস্ত চড়ুই পাখির প্রচলন নেই বললেই চলে বর্তমানে খড়ের বাড়িও প্রায় বিলুপ্তর পথেই বললেই চলে এবং এছাড়া প্রাকৃতিক বিভিন্ন রকম কারণেই হোক বা জীব বৈচিত্র্য ভার জীব বৈচিত্র্য বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্টের কারণেই হোক যে কোনো কারণেই হোক বর্তমানে চড়ুই পাখি প্রায় বিলুপ্তর পথে বললেই চলে খুব কম সংখ্যক পাখিই দেখতে পাওয়া যায় চড়ুই বর্তমানে তো চড়ুই পাখি আমার খুব পছন্দের এবং পছন্দ করি এবং আমার ভালো লাগে